এমন অনেক বিষয় আছে যেটার ব্যাপারে আমি আরো লিখতে চাইব তার মধ্যে প্রযুক্তি একটা জিনিস হচ্ছে প্রযুক্তির থেকে বানানো এআই একটা জিনিস হচ্ছে যেটা ব্যাপারে আমি আরো লিখতে চাই এআই এমনই একটা জিনিস যেটা আমাদে পুরো দেশকে বা পশ্চিমবঙ্গ বঙ্গ হোক বা যে কোনো জায়গা হোক ওটাকে পাল্টে রেখে দিতে পারে এআই এত কাজ আছে এআই এত কিছু করতে পারে যেটা মানুষের ধারণার বাইরে এআইয়ের ব্যাপারে অনেক কম এখনও লেখা হয়েছে এআই আস্তে আস্তে বাড়ছে আর আসছে সময়ের মধ্যে আরো অনেক লোক এগিয়ে আসবে যারা এআই ব্যাপারে অনেক কিছু বলবে বা এআইয়ের ব্যাপারে অনেক কিছু আগে বাড়াবে আর লিখবে আমি চাইছি এআইয়ের ব্যাপারে আরো লিখতে যেটা দিয়ে মানুষের বা লোকের লাভ হোক আর লোকে অনেক কিছু ফিরে পাক এই সোসাইটিটা খুবই টেক বেস হবে এ বার আসছে সময় এই সোসাইটিটা প্রযুক্তি ছাড়া চলবে না তাই জন্য আমি এটা চাইব কি প্রযুক্তি থেকে জড়িত একটা সোসাইটি বানানো হোক যেই দিকে লোককে বোঝানো হোক লোককে শেখানো হোক কি প্রযুক্তি কীভাবে জীবনে অনেক সাহায্য করতে পারে আজকের দিনে খাবার আনানোর থেকে নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তোলার থেকে নিয়ে বা কাউকে টাকা পাঠানোর থেকে নিয়ে প্রযুক্তির বিনা কিছু ভাবা অসম্ভব সোসাইটির যেই লোকেরা অত পড়া লেখা নয় বা অত জানে না ওদেরকে এই ব্যাপারে শেখানো এটা আমার একটা কাজ থাকবে বা আমি চাইব এটা হোক